আমার এলাকার পরিবহনের ধরন হল আমাদের এখানে পরিবহন যানবাহন আর এ সব দিক থেকেই ভালো আছে যেমন আগে খুবই খারাপ ছিল রাস্তা যান চলাচল করতে পারছিল না রাস্তা খারাপের ফলে কিন্তু এখন সরকার আমাদের খুবই সুবিধা করে দিয়েছে আমরা সরকারকে কিছু জানিয়েছিলাম আমাদের রাস্তা খারাপের জন্য দরখাস্ত লিখে সেই দরখাস্ত লিখে দেওয়ার ফলে সরকার খুবই ভালোভাবে আমাদের রাস্তা বাগিয়ে দিয়েছে এবং পরিবহন করতে সবারির সুবিধা হয়েছে পরিবহন এবং যানবাহন চলাচল সবই সুবিধা হয়েছে